পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার সুদূর দুর্গাপুর থেকে রানীগঞ্জ আসানসোলসহ বিভিন্ন ছোটো বড়ো শহরে বিভিন্ন ধরণের স্পোর্টস ট্রেনিং সেন্টার উপলব্ধ আছে যেখানে খেলাধুলা সম্পর্কে বিভিন্ন আয়োজন করা হয় যেমন রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব রিজিওনাল ট্রেনিং সেন্টার অরবিন্দ ইন্সটিটিউট চিলড্রেন্স অ্যাকাডেমি স্পোর্টস অ্যান্ড গেমস অ্যাকাডেমি বুড়ির বাগান অ্যাকাডেমি ইত্যাদি এছাড়াও আসানসোলের ইসকো স্টিল প্ল্যান্টের বার্নপুর ক্লাব একটি বিখ্যাত ক্লাব হিসেবে পরিচিত যেখানে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সাঁতারসহ বিভিন্ন খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হয় এই স্পোর্টস অ্যাকাডেমিতে ইসকো স্টিল প্ল্যান্টে চাকরিরত কর্মচারীরা বা তাদের পরিবারের সদস্য সদস্যা ছেলেমেয়েরাও অংশগ্রহণ করতে পারে ঠিক তেমনই সেখানকার লোকালয়ের বাসিন্দারাও এই স্পোর্টস অ্যাকাডেমি ব্যবহার করে থাকেন